আমার যেহেতু শহরে বাড়ি আমি যখন অবসর সময় পাই তখন গ্রামে বাড়িতে যাই সেখানে বড়ো পুকুর আছে সেই পুকুরে আমার বাবাকে মাছ ধরতে দেখি আমি সেই মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে আমি দেখি বাবা ছিপে মাছের খাবার দিয়ে পুকুরে ছিপ ফেলে মাছ ধরার জন্য এবং বড়ো বড়ো মাছও ওঠে যেমন কাতলা রুই ভেটকি তেলাপিয়া কই আরও অনেক মাছ সেই দেখে মাছ ধরে ছিপ ফেলে বাবার সাথে আমারও ছিপে মাছ ওঠে বড়ো বড়ো সেখান থেকে আমি মাছ ধরতে শিখি